হ্যাঁ আমি মনে করি আগের প্রজন্ম এখনের ছোটদের চেয়ে বেশি ধার্মিক ছিল আগেকারের মানুষরা তাদের পাপ পুণ্যর ভয় ছিল কিন্তু এখনের ছেলেদের বা ছোটদের সেই ভয় নেই তারা ঠিক ভুল কোনও কিছু বিচার না করেই তারা পদক্ষেপ করে তারা ধর্ম বিরোধী নানা ধরনের কাজ করে তাদের এই পরিবর্তন খুব ভালোভাবেই লক্ষ্য করা যায় প্রত্যেকটি ছোটদের মধ্যেই কোনও ধর্মের গুণ নেই আগেকারের প্রজন্ম তারা ধর্মের প্রতি প্রচুর চেষ্টা ছিল তার নীতি বিরুদ্ধ এমন কোনও কাজ ছিল না যেটা তারা করতো